আমার পরিবার ছোট্টো পরিবার আমি আমার নিজের স্ত্রী এবং আমার একমাত্র পুত্র যে অধ্যয়নরত শরীর শিক্ষা বিষয়ে ডাক্তারি বিষয়ে পড়াশোনা করে ডাক্তারি পড়াশোনা করে এক কথায় আর এই বিষয়ে বলতে গেলে পরিবার সম্পূর্ণরূপে সুস্থ ও সম্পর্ক বজায় রেখে আমরা চলেছি শান্তি বজায় রেখে চলেছি আর বন্ধুদের সম্পর্কে বলতে গেলে বন্ধুবান্ধব প্রচুর সংখ্যায় সকলেই আমাদের ভালোবাসে আমরাও চেষ্টা করি বন্ধুদের কাছাকাছি থাকতে মনের দিক দিয়ে থাকতে তাদেরকে ভালোবাসতে তাদের সহযোগিতা করতে তাদের আপদে বিপদেতে পাশে থাকতে পাড়াপড়শিদের পাশে থাকতে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য সকলের সঙ্গে মেলামেশা বজায় রাখা এবং সুস্থ সংস্কৃতি বজায় রাখা